পশ্চিমবঙ্গে প্রধান রাজনৈতিক দল হলো তৃণমূল সরকার এছাড়া আমাদের এই রাজ্যে বিরোধী দলও আছে যেমন বিজেপি সিপিএম কংগ্রেস তো আমাদের এ পশ্যিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস এ মানুষের কাছে খুবই জনপ্রিয় সেই জন্য এই সরকার এখনও আমাদের রাজ্যে আছে তো এই সরকার মানে যখন থেকে এখানে এই রাজ্যে এসেছে তখন থেকেই মানুষের বিভিন্ন মানে জনজীবনে পরিবর্তন বহুভাবে ঘটেছে যেমন রাস্তাঘাটের উন্নতি করেছে পরিবহন ব্যবস্থার উন্নতি করেছে শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে তাছাড়া পাশাপাশি বহু দিক দিগে এএই সরকার বিভিন্ন পোকল্প এবং আরও উন্নতির দিক দিগে এই সরকার কোনো দিনই পিছু পা হয় না মানুষের পাশে এই সরকার সব সময় থাকে তো আমার দৃ ষ্টিকোণ থেকে দেখতে গেলে আমার বিজেপি সরকারকেই বেশি পছন্দ কারণ বিজেপি সরকার শুধু রাজ্যেই নয় গোটা ভারতবর্ষে এ উন্নতি প্রতিটি রাজ্যে উন্নতি করেছে সে শিক্ষা ব্যবস্থার দিক দিগেই হোক বা পরিবহন ব্যবস্থার দিক দিগেই হোক বা সুস্বাস্ত্য কেন্দ্রের দিক দিগেই হোক এই সরকার আমাদের রাজ্য এবং গোটা ভারতবর্ষে খুবই ভালো সুনাম পেয়েছে এবং আশা রাখছি যে এই সরকার আগেও এরকমই মানুষের পাশে সব সময় থাকবে